আমাদের গ্রামে অনেকই জেলেদের জাতি আছে যাদের মধ্যে কিছু হলো মাঝি ব্যাদা মণ্ডল সাগর নদী খাল ব পুকুরে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের সাধারণত জেলে বলা হয় জল থেকে জাল আর জাল থেকে সম্ভবত জেলে শব্দের উদ্ভবও মাছ ধরাই হলো জেলেদের প্রধান কাজ হিসাবে বিবেচিত করা হয় সুপ্রাচীন কাল থেকে এ রাজ্যে জেলে সম্প্রদায় মাছ ধরার পেশায় নিয়োজিত হয়েছে আমাদের রাজ্যে প্রায় তিন লাখেরও বেশি জেলে রয়েছে জেলেরা যেখানে বসবাস করেন সেই জায়গাটাকে সাধারণত জেলেপাড়া বলা হয় যেহেতু জেলেদের কাজ মৎস্য ধরা এবং জীবিকা জীবিকা নির্বাচন করা তাই জেলেদের পাড়াগুলো সাধারণত মৎস্য যেখানে আছে তার কাছে হয় যেমন কী পুকুরের পাশে নদীর পাশে সমুদ্রের পাশে ইত্যাদি জেলেদের প্রধান কিছু উৎসব হলো জেলে উৎসব যেটা বর্ষাকালে হয় ইত্যাদি উৎসব যার ফলে আমরাও সেই সব জায়গায় জেলেপাড়ায় আমরা উৎসব দেখতে যাই